আমি আমার দেশের বাইরে বলতে বাংলাদেশে ভ্রমণ করতে গেছিলাম যেহেতু আমার পাসপোর্ট ছিলো কাজ করতে আমাকে আমার মামা শ্বশুর নিয়ে যায় ওখানে আমাদের রিলেটিভ আছে সেই রিলেটিভের রিলেটিভের সঙ্গে আমি ঘুরতে গিয়েছিলাম বাংলাদেশ অনেক দিনই দেখার ইচ্ছে ছিল কারণ বাংলাদেশের অনেক গল্প শুনেছি বাংলাদেশ হলো একটা নতুন নদীমাতৃক দেশ ওটা শস্য শ্যামলা সুফলা চারিদিকে নদী নালা এই দিয়ে গঠিত দেখতে খুব ভালো লাগলো তবে আমার প্রথমে গিয়েই ভয় পেয়েছিলাম যে ওখানে সব ভ্রমণের ব্যবস্থা হল নৌকো যেহেতু নদী নালা লঞ্চ স্টিমার এইসব আমি দেখে চড়তে আমার একটু অসমে অসুবিধে হয়েছিলো তারপরে যাইহোক যথারীতি আমাদের রিলেটিভের বাড়ি গিয়ে পৌঁছাই ওখানে খাওয়া দাওয়া বা ভ্রমণের ব্যবস্থা মানে অপূর্ব দৃশ্য কিন্তু আমাদের কলকাতার মতো তো এত উন্নত নয় তবে গ্রাম অঞ্চল ওখানে গ্রাম অঞ্চলে একটুখানি মনটা খারাপ লেগেছিলো যেহেতু লোক বসতি বা পরিবার খুবই কম যাইহোক তবে বাংলাদেশ ভালো লেগেছে বাংলাদেশ খাওয়া দাওয়া বা এই যে মাছ মাছ ব্যাপার এসবগুলোই মিলিয়ে ভ্রমণ অপূর্ব লেগেছে আর বাংলাদেশ দেখার জন্যই আমি আমার যাওয়ার উদ্দেশ্য ছিল